হ্যালো হ্যাঁ বলছি আপনার এখানে কি পৌরাণিক বই টই পাওয়া যাবে গীতা ভাগবত মহাভারত রামায়ণ আচ্ছা তাহলে এগুলো আপনার ওখানে সব মিলবে তাই তো তো দাম কমসম নেবেন তো না কি ও আচ্ছা আচ্ছা না আমার পুজোর আগে জিনিসগুলো দরকার তো তা আমি কি দু পাঁচ দিন দেরি হলে কি একটু দাম কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই কালী পুজোর পরের দিকে যাব না তার আগে যাব আচ্ছা ঠিক আছে তাই হোক তাহলে আমি কালী পুজোর ওখানে যাব কালী পুজোর যা আগেই যাব আর কি ঠিক আছে তাহলে এই বই বাদে এমনি কোনো স্কুলের বই টই মিলবে এই এইট নাইন টেনের আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই একসঙ্গে নিয়ে আসবো রাখলাম তাহলে ভালো থাকবেন